আমি স্বাস্থ্যখাতে দুর্নীতি সম্পর্কে অনেক কিছুই শুনেছি যেমন ভালো ভালো ওষুধ টনিক হ্যাঁ যেমন লিভার টনিক বাচ্চাদের কাফ সিরাপ ইত্যাদি অনেক দামি দামি ওষুধ ট্যাবলেট তারা বাজারের ওষুধ দোকানগুলিতে বিক্রি করে দেয় আবার নিজেদের খুবই কাছের লোক খুবই চেনা জানা এরকম লোকদেরও প্রেসক্রিপশান ছাড়াই তারা ওষুধ দিয়ে দেন সেগুলো সাধারণ লোকেরা সেইসব ওষুধগুলো পায় না তাদের পয়সা দিয়ে বাজার থেকে কিনতে হয় তবে আমি কখনও এসবের শিকার হইনি কারণ আমি হাসপাতালে খুব কমই যাই আমি দেখেছি হাসপাতালে অনেক ডাক্তারবাবুরা ঠিক করে দেখেন না কোনও কিছু কথা বলার সুযোগ দেন না খুব তাড়াতাড়ি করেন পরের রুগীকে ডেকে নেন এইরকম একটা তাড়াহুড়ো করেন যার জন্যও সেখানে দেখে ঠিক মনে আমার ঠিক সন্দেহ জেগে থাকে বা সন্দেহ লাগে সেই কারণে আমি সেইসব পছন্দ করি না আবার কোনও কোনও ডাক্তারবাবু যদি আর ভালো করে দেখেনও তাহলে তখন তিনি ওষুধগুলো লিখে দেন বলেন এই সব ওষুধগুলো এখানে পাওয়া যাবে না আপনার বাজার থেকে কিনে নিন বাজার থেকে কিনে নেবেন সেই কারণে আমি সচরাচর হাসপাতালে যাই না আমার খুব একটা ভালো লাগে না